ভারতীয় সমাজে ধর্মকে অনেকটাই গুরুত্ব দেওয়া হয় কেননা ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ সব ধরনের মানুষ বসবাস করে এবং ধর্মকে প্রত্যেকটা মানুষ অনেক বেশি গুরুত্ব দেয় আমি অন্যান্য ধর্মকে এই কারণে পছন্দ করি তারাও আমাদের ধর্মের মতো নিজেদের ধর্মকে যথাযথ দেয় সন্মান করে নিজেকে ধর্ম ধর্মকে বজায় রাখার জন্য অবশ্যই যে কাজগুলো করা উচিত একজন নাগরিক হিসাবে সেটা হলো তার নিজের ধর্মকে সন্মান করা এবং সেইভাবে মেনে চলা